বছরের পর বছর ধরে আমাদের ভারতীয়রা বিভিন্ন ধরনের বিনোদন শিল্পতে বিশেষভাবে বিকশিত হচ্ছে এবং আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিনোদনগুলিও খুব বিশেষভাবে আমাদের এই দেশবাসীর মন কেড়ে নিয়েছে আবার আমাদের ভারতীয়রা বিভিন্ন ধরনের এই বিনোদন দেখতেও খুব পছন্দ করে যেমন বিনোদন জগতে যে চলচ্চিত্রগুলি যে সিনেমাগুলোও এখন আমাদের ভারতবর্ষে খুব বিশেষভাবে এ উন্নতি করেছে বা চলছে সেই সমস্ত দেখার জন্য আমাদের এলাকার সমস্ত মানুষ বা আমাদের পশ্চিমবঙ্গ হোক বা আমাদের দেশের সমস্ত মানুষই ই সিনেমা হল বা বিভিন্ন ধরনের টি ভি ই খুলেই রেখেছে তাদের সেই সব বিনোদন চলচ্চিত্রগুলিকে দেখার জন্য আর এই সব বিনোদন চলচ্চিত্রগুলি দেখে তারা নিজেদের মনে কোরে তারা বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করছে আর এই চলচ্চিত্র থেকেই আমাদের দেশের মানুষেরা তাদের অবসর সময়টা কাটাটেও পারছে যেটা অন্যান্য দেশের থেকেও আমাদের দেশে খুব বিশেষভাবেই প্রচলন রয়েছে আর আমাদের এই বিনোদনগুলোর জন্যই আমাদের দেশটা খুব বিশেষভাবে এ উন্নতিও করছে বা দেশটা আমাদের চলছে এই সব বিনোদনগুলোর জন্যই